আমি অনেক জায়গায় গিয়েছি যেমন পাঞ্জাব স্বর্ণ মন্দির গিয়েছিলাম ওখানে মন্দিরটা সোনার ওখানে ভিতরে সোনার কাজ করা ছিলো এবং মন্দিরে মন্দিরে ঢুকতে গেলে ওখানে ছোটো বাচ্চা থেকে শুরু করে মেয়েদের মাথায় কাপড় রাখতে হয় বা ছেলেদের টুপি না হলে রুমাল বেঁধে মন্দিরে ঢুকতে হয় জুতো বাইরে রেখে যেতে হয় এবং ওখানে দেখেছি যে দ্বীপের ওপর মন্দিরটা আছে ওই দ্বীপে প্রচুর মাছ খুব বড়ো বড়ো মাছ অনেকটাই বড়ো আমার ধারণারও বাইরে হয়তো হবে অনেক মাছ খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে এবং যেমন দীঘায় দীঘায় সমুদ্রের ঢেউ ওই ঢেউ খেতে সবাই নামে ঢেউ খেতে ভালো লাগে সবথেকে ভালো লাগে দীঘায় দীঘায় যখন সূর্য উদয় হয় ওই সময়টা দেখতে খুব সুন্দর লাগে সূর্য উদয়ের সময়টা খুব ভালো লাগে সূর্য উদয়ে যখন হয় তখন ওই সময়টা সবথেকে বেশি ভালো লেগেছিলো তারপরে ভালো লেগেছিল দীঘায় ঢেউ খাওয়াটা ঢেউ খেতে গিয়ে আমার সঙ্গে একজন গিয়েছিল আরও অনেকে ছিলো ঢেউ খেতে গিয়ে আমাদের থেকে একজন চলে গিয়েছিলো দূরে ছেড়ে আমরা আবার তাকে অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি আর একজন ছিলো যেটা মানে আমার ধারণায় আমার মাথা থেকে কোনো দিনই যাবে না একজনার ড্রেস পুরো ছিঁড়ে চলে গিয়েছিলো ওই ঢেউয়ে আবার তাদের বাড়ির লোক ছিলো তারা আবার তাড়াতাড়ি তার আবার অন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছিলো এইটা আমার জীবনে স্মরণীয়